আমাদের এখানে যে মাছগুলো ধরি বলতে এখানে সাধারণত পোনা মাছ যেমন ধরুন রুই মাছ বলি কাতলা মাছ মৃগেল মাছ এছাড়াও ছোটো মাছ হিসেবে পুঁটি মাছ জিওল মাছ কিছু ধরেছি কই মাছ তার পরে মাগুর মাছ এই রকম ধরা হয়েছে এর মধ্যে সবথেকে বেশি ধরেছি বর্ষার সময়ে কই মাছ আমি বেশি ধরেছি আর মাছের দাম বলতে কই মাছের দাম এখন এই তো এ বছর বর্ষায় ধরেছিলাম মোটামুটি চারশোর কাছে ওই রকম গিয়েছে আর যদি বলেন যে পোনা মাছ সেগুলো তো মোটামুটি দেড়শোর মতো বিক্রি হয়েছে কাছাকাছি